আমার এলাকা একটি গ্রামীণ এলাকা এখানে আয়ের প্রধান উৎস হল কৃষি গ্রামের মানুষ প্রধানত ধান পাট আলু গম ভুট্টা মরিচ পেঁয়াজ রসুন পাট তিল ইত্যাদি ফসল চাষ করে জীবিকা নির্বাহ করে এছাড়াও গামের মানুষ গবাদি পশু পালন মৎস্য চাষ কুটির শিল্প ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য ইত্যাদি করেও আয় করে গ্রামের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগের মধ্যে রয়েছে কৃষি কৃষিক্ষেত্রে চাষি শ্রমিক মেশিন চালক বীজ ও কীটনাশক বিক্রেতা কৃষি যন্ত্রপাতি মেলি মোতিকারী ইত্যাদি পদে কর্মসংস্থানের সুযোগ রয়েছে গবাদি পশুপালন গবাদি পশুপালনে চতুরঙ্গি হালচাষি গয়লা দুগ্ধ বিকৃতকারী এরকম পদে কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং এর মাধ্যমে দুগ্ধ নিয়ে বিভিন্ন মিষ্টির দোকান এব এবং এ এবং বিয়েবাড়ি সমস্ত জাগায় কর্মসংস্থান পেয়ে যায় মৎস্য চাষ মৎস্য চাষে মাছ চাষি মাছ ধরা শ্রমিক মৎস্যকে আমাদের কর্মচারী ইত্যাদি পথে কর্মসংস্থানে সুযোগ রয়েছে যার জন্য তারা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে এবং সে মাছ ধরে তারা নিজেদের পেটের খাবার যোগায় এবং সেখান থেকে তাদের জীবিকা নির্বাহ করে ও তাদের সংসার চলে কুটির শিল্প কুটির শিল্পে কারিগর শোমিক বিক্রেতা ইত্যাদি পর্বে কর্মসংস্থানের সুযোগ রয়েছে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য দোকানদার কর্মচারী বিক্রেতা ইত্যাদি পদে কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং এই ব্যবসা বাণিজ্যর মাধ্যমে যেমন ছোটো ব্যবসা এমন কিছু কিছু বড়ো ব্যবসা ইত্যাদি গড়ে উঠেচে যার মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে ও তাদের পেটের খিদা জালায় এছাড়াও সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামের মানুষদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে যেমন সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রামীণ উন্নয়ন কর্মসূচি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ কর্মসূচি ইত্যাদি